আমি গাছপালা বৃদ্ধির জন্য আমি বেলে মাটি ব্যবহার করি কারণ বেলে মাটি ব্যবহার করলে গাছটার জল শোধন করার ক্ষমতা থাকে বেশি এবং গাছটা বড়ো হয় বেশি এবং গাছটার ফলন ফুল ফোটে খুব সুন্দর হ্যাঁ এবং গাছটা চারিদিকে মাটিটা চট করে আমি খুঁড়তে পারি বা তার পাশে দেখা গেলো যে আর একটা গাছ লাগাবো সেটা সঙ্গে সঙ্গে গিয়ে লাগাতে পারি কারণ বেলে মাটি একটু খুঁড়ে দিলেই খোঁড়া হবে এবং গাছের জন্য কোন সার ব্যবহার করেন আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমি গোবর সার ব্যবহার করি গোবর সার ব্যবহার করি কারণ গোবর সার গোবর সার দিলে গাছের উর্বরতা বাড়ে গোবর সারের অনেক অনেক গুণাগুণ আছে হ্যাঁ গাছের ক্ষমতা বৃদ্ধি পায় গাছের ফুল খুব সুন্দর ফোটে গাছের জন্য আর আলাদা কিছু অন্য কিছু ব্যবস্থা করার মানে কিছু করতে হয় না যেমন কোনো কিছু ওষুধ স্প্রে করতে হয় না গোবর সার দিলে খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি গাছ খুব খুব শিগগিরি বৃদ্ধি পায় এবং গাছের খুব পরিমাণে ভালো ফুল হয়